আমি একজন সত্যবান সত্য নিষ্ঠা এবং আদর্শবান ছেলে আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করি এবং প্রত্যেকটা মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করি আমি আমার নিজের মা বাবাকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করি আমাকে আমার মা বাবা যথেষ্ট কষ্ট করে পড়াশোনা করিয়েছে কারণ আমার মা বাবা একজন কৃষিকাজ কৃষি মানুষ বহু কষ্ট করে আমাকে মানুষ করেছে বা লেখাপড়া শিখিয়েছে আমি চেষ্টা করি আমি নিজের মা বাবাকে নিজের মা বাবার কথা শুনে চলার চেষ্টা করি আমি প্রত্যেকটা মানুষকে সম্মান করার চেষ্টা করি আমি নিজে কিছু করার চেষ্টা করি কারণ আমি যেটুকু রোজগার করি তাতে করে আমার সংসারে খুব একটা রোজগার হয় না খুব একটা স্বাস্থ্যকর হয় না তাতে করে আমার বাবার খুবই কষ্ট হয় আমি চেষ্টা করি যাতে যাতে সবারই মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা করি আমি চাই যে মানুষকে ভালোবাসতে মানুষকে ভালো মন্দ খাওয়াতে মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকতে আমি বহুত চেষ্টা করি